হ্যালো আমি

হ্যাঁ আর কয়েক দিনই তো বাকি আছে বাচ্চাদেরকে তো সেই মতো বলতে হবে যে কী করবে না করবে কেউ গান করবে কি কেউ নাচ করবে বা কেউ মা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু বক্তৃতা রাখলো সেটা সম্বন্ধে বলতে হবে বাচ্ছাদেরকে কি বলা যায় বলো তো সাতটায় কি পারবে সবাই অনেকে তো অনেক দূর দূর থেকে আসে সাড়ে সাতটা করো আচ্ছা তাই বলা তাই সেটাই বলতে হবে তাদের তো একটা টিফিনেরও কিছু ব্যবস্থা করতে হবে কী দেয়া যায় বলো তো হ্যাঁ সে তো হবেই পনেরোই আগস্টের পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত হবে তারপরে তাদের কি তাদের নিয়ে কিছু প্রোগ্রাম করতে হবে এবার সেইগুলোর নামটাও আমাদেরকে আগে থেকেই নিয়ে রাখতে হবে যে কী কী নাম কীসে কীসে নাম দেবে কে কে নাম দেবে সেটারও একটা লিস্ট বানিয়ে নিতে হবে তারপরে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা মানে কার পরে কে করবে না করবে বা একটা কবিতার বলার পরে একটা গানের গা গান কেউ গাইলো হ্যাঁ হ্যাঁ সেটাও করতে হবে

হ্যাঁ একটা কেক লাড্ডু তো দেওয়া যেতেই পারে তার সাথে যদি একটা কলা হয় খারাপ হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর যদি কিছু চেঞ্জ হয় নিশ্চয়ই আমরা পরে আবার স্কুলে গিয়ে আলোচনা করে নেবো ঠিক আছে দেখা তো হবেই স্কুলে ঠিক আছে রাখ হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি